আমি বড়ো হবার পর অনেক সাঁতার করেছি এবং সাঁতারের কৌশল আমি একটা ভালো শিখেছি যেটা হল ডাইভ যেটা আমার কাকু আমাকে ছোটো পুকুর ছোট নদীতে নিয়ে যেতো এবং ডাইভ মারা শেখাতো এখন আমি বড়ো হয়ে ডাইভ মারা শেখাটা ভালোভাবে কৌশল আমি রপ্ত করেছি যেটা আমার জীবনের অনেক কাজেও আসে এবং পুকুরে ডাইভ বা নদীতে ডাইভ দিয়ে আমার নতুন একটা স্ট্রোক শেখা হয়েছে